খেলাধুলা মাত্র ওই শরীরের একটা অংশ খেলাধুলা যখনই হয় দুটো টিমের মধ্যে দুটো টিমেরই উচিত যে একটা ফাইটিং ম্যাচ তৈরি করা ঠিক আছে তাছাড়া আমাদের দেশে ক্রিকেট খেলা নিয়ে বেশি মাতামাতি হয় ক্রিকেট ছাড়াও প্রত্যেক দর্শকেরই উচিত অন্য যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর দিকে একটু নজর দেওয়া বা সেই খেলাগুলো দেখা সেই খেলাগুলো দেখলে কী হয় অন্য যে খেলাগুলো আছে সেইগুলো একটু প্রচারের মাধ্যমে আসে এবং সেই খেলাগুলো একটু উন্নতির দিকে যায় এই যেমন ফুটবল খেলা বা হকি খেলা বা হাডুডু খেলা এই খেলাগুলো যদি সবাই দেখে এই খেলাগুলো আমাদের দেশে উন্নতির দিকে এগিয়ে যায় তাছাড়া প্রত্যেক প্লেয়ার ভালো প্রত্যেক প্লেয়ার খেলা যত প্র্যাকটিস করে তত প্র্যাকটিসের মাধ্যমে তারা আরও উপরের দিকে উঠতে থাকে প্রত্যেকেরই উচিত যে নিজের বেস্ট খেলাটা মাঠে উপভোগ করা আমাদের দেশে যে অন্য খেলাগুলো আছে সেইগুলোর দিকেও একটু নজর দেওয়া উচিত প্রত্যেকেরই তাতে খেলা সব খেলাটাই এগিয়ে যেতে পারে